ভারতীয় চলচিত্র এবং সঙ্গীত সম্পর্কে আমি এটাই বলতে পারি যে প্রথমের দিকে সঙ্গীত এবং চলচিত্রের নাম থাকলেও অতটা হয়তো চল ছিল না কিন্তু আজকালকার দিনে সঙ্গীত এবং চলচ্চিত্রে যে পরিমাণে মানে বেড়েছে এবং তাদের যে বৃদ্ধি অগ্রগতি হয়েছে তারাও যে উন্নতি করেছে চলচ্চিত্রে এবং সঙ্গীতে সেটা লক্ষ্য করা যায় অতএব তারা প্রথমে হয়তো সিনেমা আসত কোনো কোনো ক্ষেত্রে চল্লিশ লাখ তিরিশ লাখের মধ্যে কিন্তু এখন সে সিনেমার বাজেট হয়ে যাচ্ছে প্রায় তিনশো কোটি চারশো কোটির কাছাকাছি অর্থাৎ যদি এখানে গ্রোথ দেখা যায় তা হলে প্রচুর হয়েছে প্রচুর পরিমাণে এর বৃদ্ধি হয়েছে এই চলচিত্র এবং সঙ্গীতে এবং আমি সিনেমা দেখতে পছন্দ ভালোই করি এবং সিরিজও দেখি এবং সব থেকে ভালো সিনেমা হয়েছে লিও যেটা হচ্ছে থালাপতি বিজয়ের এবং এই এই সিনেমাটা করেছিল ডিরেক্টর ছিল লোকেশ কানাকরাজ যেটা কি না খুব ভালোই মুভি হয়েছিল এবং কোন আমি এই সিনেমার সব থেকে গান বলতে অরিজিৎ সিং এর অরিজিৎ সিং এর যেই গানগুলো সেগুলি আমার শুনতে খুব ভালো লাগে এবং সিনেমা বলতে বলা যায় যে লিও সিনেমার যে গানগুলো ছিল সেগুলোও আমার খুব ভালো লেগেছিল এবং সব থেকে বেশি আমি ওই সিনেমার গানটাই আমি উপভোগ করেছিলাম এবং অরিজিৎ সিং হচ্ছে আমার প্রিয় গায়ক এবং প্রিয় গায়ক সম্বন্ধে আমি বলতে গেলে বলা যায় যে পৃথিবীতে অনেক গায়ক রয়েছে এবং সব গায়কের মানে গান গাওয়ার ধরন একটু আলাদা কিন্তু অরিজিৎ সিং এর যেই গানই করুক না কেন অর্থাৎ কিছু দুঃখের গান হোক কিছু আনন্দের গান হোক অনুভবের গান হোক এঞ্জয় বা কোনো কিছু সেলিব্রেশন করার গান হোক সব কিছুতেই অরিজিৎ সিং যেই গানই করুক সেই গানটা যেন খাপ খেয়ে যায় অর্থাৎ সেই গানটা খুব শুনতে ভালো লাগে এবং কানে শ্রুতিগোচর লাগে অর্থাৎ আপনি যতক্ষণ পারেন সে গানটাকে শুনতে পারবেন এবং অবসর সময় হলে ওই গানটিকে আপনি বার বার শুনতে পারবেন এবং দুঃখের গান হলে তো খুব আরো ভালো হয় যেটার জন্য অরিজিৎ সিং বিখ্যাত যে উনি যে গান দুঃখের যতগুলি গান করেছেন সব কটা গানই যেন দুঃখের যেই মানে যেই ব্যাপক বিষয়ই আসুক না কেন সেটার সঙ্গে একদম খাপ খেয়ে যায় এই জন্য অরিজিৎ সিং এর গানকে আমার খুব ভালো লাগে এবং এই জন্য অরিজিৎ সিং আমার প্রিয় গায়ক